উড়িয়া বা অসমীয়ারা মোটেও এমনিতেই বাংলা ভাষায় কথা বলতে পারে না যারা বলতে পারে তারা পড়াশোনা করে বাংলা শিখেছেন নয় তো বাঙালির বাঙালির সঙ্গে পরিচয় থেকে শিখেছেন তবে উড়িয়া অসমীয়া বাংলা ভাষা শব্দগুলো এই রকম হওয়ার কারণে একে অপরের ভাষা বুঝতে পারে কিন্তু বলতে পারে না বাঙালিরা তো সব সবই শুদ্ধ হিন্দি বুঝতে পারে কিন্তু বলতে পারে না কোনো ভাষার দক্ষতার পর্যায় হল বুঝতে পারা লিখতে পারা বলতে পারা বলতে পারাটাই সব চেয়ে কঠিন আমি উড়িয়া এবং অসমীয়া টিভি চ্যানেলগুলো দেখি সবাই বুঝতে পারে কিন্তু বলতে পারে না অসমিয়া পড়তেও পারি কিন্তু উড়িয়া পারি না আমরা বলতে পারি না কারণ আমরা উড়িয়া বা অসমীয়ার সঙ্গে বসবাস করি না তাই